আমাদের গ্রামীণ সমাজে সাধারণত নাচটাকে খুব ভালোবাসে সকলে তারা তাদের বাচ্চাদের বিভিন্ন রকম নাচতে এ সাহায্য করে এবং নাচ শেখানোর এখন প্রচলন এসে গেছে তারা বিভিন্ন ধরনের নাচ শেখান এবং গ্রামে গ্রামে বাইরের থেকে মাস্টারমশাইরা বা ম্যাডামরা আসেন এবং তাদের জনপ্রিয় বিভিন্ন বিভিন্ন গানে নাচ শেখান যেমন ভারতনাট্যমও শেখান কথাকলিও শেখান এবং ভোজপুরি গানের নাচও শেখান এছাড়াও মানুষ এটাকে ভীষণভাবে উপভোগ করেন কারণ এখন বিভিন্ন গ্রামেই বলুন শহরেই বলুন প্রত্যেকটা অনুষ্ঠানে নাচের একটা শো হয় সে শোতে কিন্তু বাচ্চারাই বলুন বা একটু বড়রাই বলুন নৃত্য পরিবেশন করেন এবং গ্রামের মানুষ সেটা উপভোগ করেন এবং তাদের উৎসাহ দিয়ে আরও উপকৃত করে তোলেন